আমার প্রিয় খাবার বার্গার আমি বাড়ি থেকে সেইটা ফাঁকে খেতে বেশী পছন্দ করি এবং বাড়িতে খাওয়ার থেকে ফাঁকে বন্ধুবান্ধবের সাথে বসে খাওয়ার মজাটাই আলাদা এবং হট ডগও খেতে ভালোবাসি হট ডগটা খেতে গেলে আমাদের টাউনে তো পাওয়া যায় না হট ডগ ওইটা খেতে গেলে একটু বাইকে করে একটু বাইরে গিয়ে খেয়ে আসতে খুবই পছন্দ করি বাড়িতে আনি বাড়িতে আনি আর এনে সবাই খায় বাড়িতে এবং আমি ফাঁকে খেয়ে আসতে সব থেকে বেশী পছন্দ করি